আমি পাঁচ প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম সেটি আমরা ডেলিভারি মারফত গ্রহণ করেছি কিন্তু ওটার মান খুব একটা ভালো নয় বলে মনে হচ্ছে আমি ওই অর্ডারটি ফিরিয়ে দিতে চাই সেই ব্যাপারে কী কী নিয়ম আছে বা অর্ডার ফিরিয়ে দেওয়া যাবে কিনা তা যদি বলেন তাহলে আমি উপকৃত হই আমি ফিরিয়ে দিতে চাই তার কারণ এক প্লেট খাবার খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল খাবারটি থেকে টক গন্ধ পাওয়া যাচ্ছে তাই অর্ডারটি ফিরিয়ে দিতে চাই